আমি সুদীপ্ত কাঞ্জির সাথে ভ্রমণ করতে পছন্দ করি কারণ ভ্রমণ গাইড করাটা খুবই হচ্ছে ভালো এবং আমার যে ট্যুর প্ল্যান থাকে সেটাও খুবই ভালো সমস্ত কিছু দায়িত্ব উনি নিয়ে নেয় প্রথম থেকেই ট্রেনের টিকিট কাটা থেকে শুরু করে হোম টু হোম উনি ব্যবস্থা করে খাওয়া দাওয়ার প্যাকেজ ভালো রাখে উনি গাড়ির ব্যবস্থা ভালো রাখে এবং কাশ্মীর বিভিন্ন গোয়া সিকিম হিমাচল প্রদেশ এই সমস্ত দূরে দূরে হচ্ছে উনি ট্যুরের অ্যারেঞ্জ করে এবং ট্যুরের যেসমস্ত যে সমস্ত ট্যুরিস্ট স্পট আছে সেইগুলো উনি সমস্ত ভালো করে ওখানে গাড়ির পরিষেবা দেয় দিয়ে আমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেয় যে কারণে আমার ভাল লাগে ওনার সাথে ঘুরতে এবং ওনার ব্যবহারও ভালো মানুষ হিসাবে খুব ভালো মানুষ সৎ মানুষ সেই কারণে আমি ওনাকে খুব পছন্দ করি আমি